সামাজিক এবং স্বাস্থ্য বলতে দেখা যায় যে তারা যাতে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে সবকিছু বয়স্করা যাতে কোনোরকম বিপদের মুখে না পড়ে এমনকি তারা যাতে সঠিক সবকিছু সুবিধা পেতে পারে অর্থাৎ তারা যাতে তাদের নিজের কাটাতে পারে এবং তারা যাতে কোনো হাসপাতাল বা কোনো জায়গায় গেলে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তারা যাতে পড়ে না যায় তারা যেন পড়ে না যায় এবং তাদের যাতে কোনো রকম কিছু অবস্থা না হয় এবং তারা যাতে ঠিকঠাকভাবে হাঁটতে পারে এমন কি তারা যাতে হাঁটতে পারে ঠিকঠাক মতো বেড পেতে পারে বা তাদের কোনো চিকিৎসা হলে তারা যেন সঠিকভাবে সেটা কাজটা করতে পারে এবং তাদেরকে যাতে কোনো রকম বিপদে না ফেলে অর্থাৎ তাদেরকে বেশি টাকা যাতে না নেওয়া হয় তাদের কাছ থেকে সঠিক সঠিক দাম নেওয়া হয় এমন কি তাদেরকে যত ধরনের ছাড় দেয়া যায় সবকিছু মানে করে দেওয়া সম্ভব হয় এবং সেগুলো সব কিছু নির্ভর করে একটা মানুষের প্রতি এবং তারা যেন বয়স্কদের সবথেকে বেশি ধ্যান রাখে এবং তাদের বয় শেষ বয়সে যেন তাদের কোনো কষ্ট না থাকে